আমার স্কুলে লাইব্রেরি আসে আর স্কুলের আগে আমার বাড়িতেও আমি কিছু বই কিনে পড়েছিলাম ছোটোদের রামায়ণ মহাভারত বিভিন্ন ধরনের ভূতের গল্প যখন স্কুল লেভেলে যাই তখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সমগ্রী এটা পড়েছিলাম এবং অনেক কবিতার বই পড়েছি রবীন্দ্রনাথের এছাড়া আমাদের পল্লীকবি জসীমউদ্দীনের বিভিন্ন গান পড়েছি এবং গান নিজে গাওয়ারও চেষ্টা করেছি পল্লী আমাদের প্রাকৃতিক যে কবি জীবনানন্দ দাশ তার যে গ্রামের বিষয় যে কবিতা সেগুলো অনেক পড়েছি এবং উপভোগ করেছি পরিবেশের সাথে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ এর সাথে নিজের জীবনের যে মিল সেটা খোঁজ করার জন্য জীবনানন্দ দাশের কবিতা সত্যি খুব উপযোগী